হ্যাঁ আমি সত্য নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকেই বলছি বলুন হ্যাঁ আমাদের এখান থেকে হোম ডেলিভারিও আছে আবার আপনি নিয়েও যেতে পারেন আপনার যেটা সুবিধা আপনার কবে লাগবে এক সপ্তাহ হ্যাঁ হয়ে যাবে কোনো অসুবিধা নেই একদিন আগে বললেই হয়ে যাবে আমাদের ঠিক আছে না না আপনাদের যেটা অর্ডার আছে সেটার ওপর আমাদের জাস্ট পাঁচশো টাকা এক্সট্রা চার্জ লাগবে আর আদার্স কিছু নেই আপনি যেই ঠিকানায় বলবেন আমাদের গাড়ি সেখানে দিয়ে আসবে আদার্স কিছু নেই আপনাদের চব্বিশ ঘন্টা আগে কিন্তু বলতে হবে সেটা যে কত লাগবে আর ফিফটি যা হবে তার ফিফটি পার্সেন্ট পে করে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ পেমেন্ট আমাদের ক্যাশেও হতে পারে অনলাইনেও হতে পারে আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো আমাদের সেখানেও হতে পারে আবার আপনি ক্যাশে এসে যদি আপনি বুক করতে চান সেটাও হতে পারে আমাদের সব রকমই ব্যবস্থা আছে হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা সেভেন্টি ওয়ান বাই বি এন সরণি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনাদের অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসেই দিয়ে যাবেন বা গুগলে লোকেশান সেন্ড করে দেবেন ওখানে চলে যাবে হ্যাঁ আমি বললাম যে যা আপনার অর্ডার হবে তার থেকে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে হুম হু